হ্যাঁ বলুন আচ্ছা ঠিক আছে তাহলে হচ্ছে যা যা মেটিরিয়ালস লাগবে সেগুলো কি আমি নিয়ে যাব না কি আপনি হচ্ছে কিনে আনবেন আমি ফর্দ করে দেবো সেটা বুঝতে পারছি কিন্তু হচ্ছে মেটিরিয়ালসগুলো যদি আমাকে নিতে হয় তাহলে আমি হচ্ছে নিয়ে চলে যাব এবং হচ্ছে ধরুন আপনাকে তো একটা ধরুন মিটার একটা ভালো দেখে এবং তারের তারের ক্ষেত্রে আপনি হ্যাভেলস বা ফিনোলেক্স এরকম কোনো তার লাগাতে পারলে ভালো হয় কারণ আপনি যেহেতু সেফটির কথা বলছেন সেক্ষেত্রে হ্যাঁ বিভিন্ন হচ্ছে যেগুলো দেখতে হবে যেগুলো রিকোয়ারমেন্ট সেগুলো তো লাগবে তো আপনি কি সেগুলো নিজে নিয়ে যাবেন না কি আমাকে নিয়ে যেতে হবে কারণ বুঝতেই পারছেন তো এগুলো ব্র্যান্ডেড জিনিসগুলো নিয়ে যেতে হবে ঠিক আছে তাহলে আমি কাল যাচ্ছি কাল গিয়ে আপনার সাথে আমি সব আপনার বাড়িও দেখে আসবো এবং আমি সবগুলো হচ্ছে ফর্দ করে সেইভাবে নিয়ে আসবো ঠিক আছে আমি বারোটার পরেই আপনার বাড়িতে যাচ্ছি ঠিক আছে ঠিক আছে রাখছি তাহলে